আমার অরজিৎ সিংয়ের গান শুনতে অনেক ভালো লাগে অরিজিৎ সিংয়ের গানের গলার অরিজিৎ সিংয়ের এক একটা গানের সুর আমার খুন শুনতে খুব ভালো লাগে ওনার গলার ওর গলার গান রবীন্দ্রসংগীত নজরুলগীতি স্যাড সং বাংলা গান সব শুনতেই আমার ভালো লাগে কারণ ও উনি খুব ভালো গান গান উনি যখনই আমাদের গ্রামে কোনো অনুষ্ঠানে এসেছেন ওর ওনার গলার গান আমার খুব শুনতে ভালো লাগে আমা আমি ওর একে বলতে গেলে একটা ফ্যান ওনার ওনার গলার এক একটা গান আমার যেন মন ছুঁয়ে যায় তাই আমি ওনাকে খুব ভালোবাসি এবং ওনার গলার গানের গানের এতো গান শুনতে আমার এতো ভালো লাগে যেন মনটা আমার পুরো ছুঁয়ে যায় ওনার ওনার গলার গান শুনলে আমি আমার মন অনেক ভালো থাকে আমিস আমিস ওর ওনার কারও আমার যখন মন খারাপ থাকে আমি ওনারই গলার ওনারই গান শুনি ওনার গান শুনলে আমার মন মন আমার মন ভালো থাকে শরীর ভালো থাকে সব আমি মনে করি যেন আমার সব কিছুই ভালো থাকে ওনার গলার তাই আমার ওনার গলার গান শুনতে খুব ভালো লাগে ওনার এক একটা গানের সুর আমার যেন মনটা ছুঁয়ে যায় উনি উনি যখন এক একটা গান করেন তখন মনে হয় যেন ওনার ওনার এক একটা গান মনে হয় যেন আমার কেমন মনটা ছুঁয়ে যায় ওনার এক একটা বাংলা গান হিন্দি গান সব গানই আমার শুনতে ভালো লাগে বিশেষ করে ওনার স্যাড সং ওনার ওনার এক একটা স্যাড সং আমার আমার মনটা ছুঁয়ে যায় যখন আমার খুব মন খারাপ থাকে তখন আমি ওনারই গলার গান শুনি আমার ওনার গলার গান এতো ভালো লাগে যে আমি সবাইকে বলি ওনার গলার গান শুনতে ওনার গলার গান শুনলে সবারিই মন ভালো থাকে তাই আমার ওনার গলার গান শুনতে খুব ভালো লাগে